ও হ্যাঁ বলো যিশুদা হ্যাঁ হাল বইছি বলো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমারও দেখো না সেম অবস্থা আমারও কাজ হয়নি হাতে একদম টাকা পয়সা নেই কিছু কী যে হবে কে জানে তুমি কোথাও কাজ ফাজ দেখে দেবো পাবে হ্যাঁ আমি দেখেছি বলতে আমি তো পুরুলিয়ার দিকে একটা তোমার ওই কাজ দেখেছি যাবে কি তাহলে একসাথে যাব

পুরুলিয়ায় তো জানো পাহাড় ফাহাড় রয়েছে ওইদিকে তো অনেক সেই টুরিস্টরা আসে গাইড ফাইড করব গাড়িতে করে ঘোরাব ওরকম কাজগুলো জলপাইগুড়ি বলতে ওই তো সেই চা ফা চাষ হয় যেখানে তাই তো ওখানে তো প্রচুর ঠান্ডা পড়ে তাহলে না কি এই ঠান্ডা হলে তো হবে না গো আমার আমার তো ঠান্ডাতে অ্যালার্জি আমার তো তাহলে শরীর খারাপ করে আমি কী করে কাজ করব বলো তো ওখানে কিন্তু আমরা তো কেউ কলকাতার কাউকে তো চিনি না এবার সেখানে গিয়ে এই আমাদের ঠকিয়ে ফকিয়ে দিলে যদি কাজ ফাজ না পাই আবার কত সমস্যার ব্যাপার বলো তো ও তাদেরকে তাদেরকে তাহলে বলো না আমাদেরকে যদি কাজে ফাজে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি ওদেরকে বলো তাহলে আমাকেও যেন নিয়ে যায় তাহলে বলো ওদেরকে তাহলে আমিও চলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি দাদা